প্রযুক্তি আমার জীবনে অনেক পরিবর্তন এনেছে ছোটোবেলায় আমি দেখতাম মানুষ চিঠির মাধ্যমে কথাবার্তা বলতো দূর দূরান দূর দূরান্তের আত্মীয়স্বজনরা সব চিঠির মাধ্যমে কথাবার্তা বলতো এখন মোবাইল ফোন বা স্মার্ট ফোন উঠে মানুষ দূর দূরের বা দূরের বা কাছের আত্মীয়স্বজনের সাথে কথা বলতে পারে এবং ইন্টারনেটের মাধ্যমে তারা ভিডিও কলে কথা বল কথা বলা এবং ভিডিও ভিডিওতে কথা বলা এবং দেখা দেখতে পারে মোবাইলের মাধ্যমে মানুষ টিকিট কাটতে পাচ্ছে আগে মানুষ টিকিটের কাটার জন্যে লাইন দিয়ে টিকিট কাটতো এখন সেটা মানুষ মোবাইলের মাধ্যমে টিকিট কাটতে পারে আগে মানুষ কোথাও ঘুরতে গেলে হোটেল হোটেলের জন্যে লাই হোটেল খুঁজতে হত এখন সেটা হোটেল বুকিং ফোন বা নেটের মাধ্যমে করতে পারেন এবং অ্যামাজন পে গুগুল পে এই সম্ময়ের মাধ্যমে মানুষ অর্থপ্রদান আদান প্রদান করতে পারেন এবং ফ্লিপকার্ট অ্যামাজন এরকম কিছু অ্যাপসের মাধ্যমে অনেক সময় অনলাইন শপিং করতে পারেন